আমার এলাকার নিকটবর্তী প্রধান গ্রামীণ বা উপজাতি অঞ্চলগুলির মধ্যে ডিহিকা ঢাকেশ্বরী এবং কুইলাপুর আমার জায়গার তুলনায় এই জায়গাগুলোতে শিক্ষা ব্যবস্থা খুব খুবই সমস্যা যেমন ডিহিকা গ্রামে এখানে সেরকম ভালো কোনও স্কুল নেই স্কুল ছোটো খাটো আছে তার মধ্যে কোনও ভালো এত শিক্ষক নেই সেখানে পড়াবার মতো রাস্তাঘাটও খুবই খারাপ যাওয়া আসার ব্যবস্থা খুব খারাপ তার জন্য কোনও মাস্টারও বা এখানে পড়াতে আসতে চায় না তাই যে এখানে স্কুলে সামনে সামনি যে শিক্ষক আছে তারাই এখানে স্কুলে পড়ান পড়াবার সেরকম কোনও ভালো ব্যবস্থা নেই ঢাকেশ্বরী ঢাকেশ্বরী স্কুল আছে এখানে ঢাকেশ্বরী গ্রামের স্কুল সেখানেও ব্যবস্থা খুবই খারাপ সেখানে ভালো কোনও শিক্ষক নেই তাই অনেকে বাইরে পড়াশুনোর ব্যাপারে বাইরে নিয়ে যায় যাতে ভালো পড়াশোনা হয় কিন্তু অনেকের অর্থনৈতিক অবস্থা সেরকম ভালো নেই বলে এখানে গ্রামের মধ্যেই পড়াতে হয় কুইলাপুর গ্রাম আছে এখানে কুইলাপুর গ্রামেও তাই অবস্থা কুইলাপুর গ্রামে স্কুল আছে কিন্তু স্কুলে কোনও না শিক্ষক আছে না ভালো কোনও পড়াশুনার ব্যবস্থা আছে গ্রামের অবস্থা যাতায়াতের ব্যবস্থাও খুব ভালো নেই তাই এখানেও কোনও শিক্ষক এখানে আসতে চায় না কোনও টিউশন পড়াতে কোনও মাস্টারও আসতে চায় না তাই বাড়ির সামনাসামনি যেসব শিক্ষক আছে সেগুলোই পড়ায় বাইরের কোনও টিচার আসে না এখানে তাই পড়াশোনার ব্যবস্থা খুবই খারাপ যাদের টাকাপয়সা আছে তারা হয়ত বাইরে পড়াতে নিয়ে যায় এবং এখানে অনেকেই গরীব লোক আছে যারা বাইরে পড়াতে নিয়ে যেতে পারেনা তাই এখানে গ্রামের মধ্যেই পড়ে শিক্ষক ব্যবস্থা বলতে গেলে খুবই পিছিয়ে আছে এখানে